নিউরোপক্স বলে বা ই প পক্স তার পরে আরও নানা রকমের রোগ আছে তাদের জন্য নিউরোবন তারা তার পরে শিওর ও এরকম ট্যাবলেট বা ওষুধ পাওয়া যায় যেগুলো হচ্ছে জল দিয়ে মিশিয়ে খাওয়ানো হয় বা তাদের এর খাবার খাবারে মিশিয়ে দিলেও হয় এভাবেই ওদের ঠিকঠাকভাবে করা হয় লালন পালন এবং তাদেরকে একটু বিশাল যত্নে রাখতে হয় তাদের যে জায়গাটা জায়গাটা যদি পরিষ্কার রাখা হয় তাহলে তাদের কোনো রোগ হবে না তাদের কোনো ওষুধ দেওয়ারও দরকার নেই